প্রেসার কুকারকে ব্যবহার করতে গেলে দেখতে হবে তার সিটিতে ফুটোটা বন্ধ নেই তো সেটা দেখে নিতে হবে গার্ডারটা ঠিক কাজ করছে তো সেটাও দেখে নিতে হবে এবং প্রেসার কুকারের জন্য যে যেই মুহূর্তে সিটিটা হবে ঠিক সিটির আগে যে অবস্থায় স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে তখনই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে